আমার এলাকার আকর্ষণীয় কিছু পর্যটনের মধ্যে বীরভূম জেলার কল্যানেশ্বরী কালী মন্দির এই মন্দিরটি খুবই প্রাচীন এটি অনেক পর্যটকরা হয়তো ঠিক মতো জানে না এটি সত্যিই দেখার মতো সুন্দর্য একটা জায়গা এর মধ্যে মানুষ এলে এখানের মনোরম পরিবেশ মানুষের মনকে আকৃষ্ট করতে করবে এটি স সত্যি করে